হ্যালো নমস্কার আমি আপনাদের রেস্তোরাঁতে কয়েকটা খাবার অর্ডার করেছিলাম প্রায় আধ ঘন্টা আগে কিন্তু প্রায় এক ঘন্টা হয়ে গেলো আর এখনো খাবারগুলি আমার কাছে এসে পৌঁছোয়নি তো আমি আপনাদের ডেলিভারি বয়কে ফোন করেছিলাম কিন্তু সে আমার ফোন তোলেনি আপনারা কিচু বলুন আমি খাবারগুলো কীভাবে পাবো